বিশাল মেগা মার্ট থেকে যে কুর্তিটি কিনেছিলাম দেখতে খুবই সুন্দর ছিল পরেও বেশ আরামদায়ক ছিল কিন্তু তার পরে যখন কুর্তিটিকে পরিষ্কার করার জন্য জলে দেওয়া হয় সেই জল থেকে রঙ বেরোয় তা আর কুর্তির যে রঙ ছিল সে রঙ হালকা হয়ে যায় ফলে কুর্তিটি খুব একটা আর দৃষ্টিগোচর হয়নি